হ্যাঁ আমি শিল্প প্রদর্শনী বা এক্সপো পরিদর্শন করেছি তাদের সম্পর্কে নানান রকম অভিজ্ঞতা আমার হয়েছে দেখে আমি বলছি পুরু ইয়ে শান্তিনিকেতনের হস্তশিল্প মেলা খুবই ভালো লাগে এতে মানুষ সূক্ষ্ম সুতোর কাজ এত সূক্ষ্ম এত সুন্দর দেখতে অপূর্ব খুবই ভালো লাগে এর ফলে ব্লাউজ পিস সালোয়ার কামিজ এত সুন্দর সুন্দর পাওয়া যায় সেই সুতোর কাজের জিনিস খুবই সুন্দর খুবই ভালো লাগে আমি এই প্রদর্শনী দেখেছি আমার খুবই ভালো লেগেছে এবং আমি আরও অনেককেই দেখতে বলেছি এর ফলে মানুষ অনেক কিছু শিখতে পারছে এবং অনেক কিছু জানতে পারছে